আমি পাখি খুব ভালোবাসি আমি চাই আমার আশেপাশে সব সময় পাখিরা ঘোরাফেরা করুক পাখিদের যেটা কাজ সেটা হচ্ছে ওরা খাবার জোগারের জন্য ওরা এখানে ওখানে ঘুরে বেড়ায় আমি যদি পাখিদের আমার কাছে আনার চেষ্টা করি তাহলে আমাকে খাবার বিছোতে হবে তাই পাখি যাতে আমার উঠোনে বা আমার বাগানে আসে সেই জন্য আমি চারিদিকে শস্যদানা চাল গম বিছিয়ে রেখে দেবো যাতে পাখিরা সেই খাবারের আকর্ষণে আমার উঠোনে বা বাগানে আসে তারপর চারিদিকে ফলের গাছ বসিয়ে রাখবো যাতে তারা ফল খেতেও আসে এবং কিছু কিছু পাত্রে জল রেখে দেবো যাতে সেই জলও তারা খেতে পারে